আমি বিভিন্ন ধরনের ফুল গাছ যেমন ধরুন গোলাপ গাছ গাঁদা গাছ হ্যাঁ এই সমস্ত কিছু গাছ আমরা লাগাতে চাই এবং এই গাছপালা আছে এই গাছপালা থেকে যে আছে ধরুন বট গাছ আছে অশ্বত্থ গাছ আছে এই সমস্তগুলো বা শাল গাছ আছে এই গাছগুলো আমরা লাগিয়ে কি করি আমাদেরকে আমাদের যে আমাদের যে বাড়ির কাঠ পালা তৈরি বাসের কিংবা নৌকার এই সমস্ত কাঠগুলো আমরা আমরা আমরা তৈরি করতে পারি তৈরি করে আমাদেরকে সেগুলোকে যানবাহন চলাচল ঠিকমতো ভাবে আমরা করতে পারি আর গাছপালা আমরা লাগাই মাঠে লাগাই এখানে লাগিয়ে রাখি আমাদেরকে সবজি লাগাই সবজি লাগালে তো আমাদের সবজি লাগালে তো আমাদের কি হয় সবজি লাগালে আমাদের বাড়িতে সকাল বিকাল যে সবজির যে একটা টান চলে সেটা আমদের কখনও কিন্তু আমরা বুঝতে পারি না সবজির টানটা আমরা বুঝতে পারা যায় না এবং কি হয় না সবজির টানটাতে আমরা কি হয় না বাড়িতে থাকলে কোন কিছুভাবে অসুবিধা হয় না